হ্যাঁ বললাম বাসের কন্ডাক্টর বলছি বলুন

তা একটু দেরী করে ওরকম করলে হবে না আপনারা বলতো তোমরা যে কজন আছো বাসের মধ্যে কেউ বলছ টয়লেটে যাবো কেউ বলছো পাইখানা করতে যাবো কেউ বলছো এটা নেবো কেউ বলছ ক ঘন্টা ক ঘন্টা লাগাচ্ছেো তোমরা নিজেরাই বলো তো তো আসার সময় বাসে আসার সময় কিছু খাওয়ার জায়গাও নিয়ে আসতে হয় সব জায়গায় দাঁড়ালে হয় এ যদি এরকম করে যদি টাইম যায় তাহলে যাবো কখন পিকনিকের বিষয়টা আলাদা পিকনিকটা যেখানেই তুমি পিকনিক করবে সেখানে গিয়েই তো পিকনিকটা হবে পিকনিক তো আর বাসের মধ্যে হবে না কিছু তো আনতে হবে বারবার দাঁড়ালে তো টাইমটা লস তো হয়ে যাচ্ছে আমাদের কখন যাওয়ার কথা আর আমরা কখন যাচ্ছি এখনও সে জায়গায় পৌঁছাতে পারলাম না বা বাস বাসওয়ালা মানে ড্রাইভারের কতবার বলব বলো তো দাঁড় করাতে বাসওয়ালাও রেগে যাচ্ছে কিরকম সব প্যাসেঞ্জার য়ে এসেছো